হ্যালো দাদা আপনি ক্যাবের ড্রাইভার বলছেন আমি মহৎ আলীর মুর্শিদাবাদের কাদোয়া গ্রামের রুবি খাতুন বলছি তো আমি আপনার ক্যাবটা ভাড়া নিয়েছিলাম তো আমার বাড়িতে আমার দিদি আসার কারণে আমার ভ্রমণে যাওয়ার ক্যানসেল করতে হবে তো আপনি কি আমি ক্যানসেল করবো তো আপনাকে যেই টাকাটা কথা হয়েছিলো পাঁচ হাজার টাকা তো আপনাকে দু হাজার টাকা আমি প্রথমে অ্যাডভান্স দিয়েছিলাম তো সেটা আপনি ফেরত দেবেন তো আপনি আমার পেটিএম আছে বা ফোনপে আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো আপনার যেটাতে সুবিধা হয় যেটাতে আমাকে টাকাটা পাঠিয়ে দেবেন এটাই আমি আপনাকে বলতে চাইছিলাম